হ্যাঁ আমি অনেক প্রতিযোগিতা প্রদর্শনীতে নিজের নাম লিখে অংশগ্রহণ করেছি সেখানে অনেক পুরস্কার পেয়েছি আমি আঁকতে খুব ভালোবাসি আমি আঁকা নিয়ে অনেক পূর্ব মেদিনীপুর জেলায় অনেক হলে নিজের ছবি এঁকে প্রস্তুত করে প্রস্তুত করে অনুষ্ঠান করিয়েছি সেখানে আমি অনেক বাহবা পেয়েছি বাহবা পেয়েছি তারা খুব ভালো প্রশংসা করেছে আমি ছবি আঁকতে খুব ভালোবাসি অনেক আমাদের আশেপাশের কোনও গ্রাম্য এলাকায় গ্রাম্য এলাকায় প্রতিযোগিতা হলে সেখানেও আঁকার আঁকার প্রতিযোগিতা হলে আমি সেখানে অংশগ্রহণ করি অনেকবার পুরস্কারও পেয়েছি অনেকবারও অনেকে গুণনীয় ব্যক্তির কাছ থেকে আমি খুব ভালো একটি বাহবাও পেয়েছি সে যেগুলি আমার একটি আমাকে এই রাস্তা বা জীবনের রাস্তায় এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছে আমি নিজের আত্মসম্বল বিনিয়োগ করে অনেক নিজের মনোবল বাড়িয়ে আমার আর আঁকাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি আমি আগেই অন্য একটি শিক্ষক মহাশয়ের কাছে টিউশন নিতাম আঁকতাম আর সেখানে আমি খুব ভালোবেসেই আঁকতাম কিছু চাপের পরে আমি আঁকা ছেড়ে দিই তারপরে আমি নিজে বাড়িতেই এখন আঁকি সেখানে আমার খুব ভালো একটি ভালো একটি স্মরণীয় অনেকেই অনেক জিনিসই আছে আমার ছবি আঁকা ছবি অনেকে কিনতেও চেয়েছে আমি অনেকজনকে বিক্রিও করেছি করেছি হাজার হাজার টাকায় যেগুলি আমার কাছে খুব মূল্যবান অনেক ছবি আছে যেগুলি আমি আমার নিজের বাড়িতেও আঁকে আঁকা জিনিস দেওয়ালে রেখেছি অনেক অনুষ্ঠানে অনেক প্রতিযোগিতায় নাম দিয়েছি অনেক জায়গায় যেখান থেকে আমি অনেক পুরস্কার পেয়েছি অনেক গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে আমি অনেক বাহবা পেয়েছি যেইগুলি আমাকে জীবনে আরও যেতে সাহায্য করেছে